আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং রান্নায় কিছু অসাধারণ উপাদানের কথা শেয়ার করবো অনেকে আছে আলুর দম যেমনই করে জাস্ট নরমালি যেমন করে তেমনই করে আমি কিন্তু আলুর দম একটু ভালো করে তাতে আদা রসুন দিয়ে ভালো করে রান্না করি যাতে টেস্টটা একটু ভালো হয় এবং আলুর দমে কিছু নারকেল নারকেল কুচিও ওর মধ্যে দিয়ে দিই যাতে খেতে ভালো লাগে এছাড়াও আমি অনেক নিরামিষ আছে নিরামিষে আদা রসুনের কুচিগুলো দিই সেজন্যও খেতে ভালো লাগে এছাড়াও আমি যে পনির রান্না করি পনিরে পনির রান্নার জন্য কিছু পনিরের মশলা বাজারে পাওয়া যায় সেগুলোকে ওর মধ্যে অ্যাড করি যাতে খেতে ভালো লাগে স্বাদটা ভালো লাগে টেস্টটা সুন্দর আসে এবং যার স্বাদ অন্য রকম হয় সেই জন্য এছাড়াও মানুষ মাংস রান্না করে নরমালি যেমন মাংস রান্না করে ঠিক তেমনই করে আমি কিন্তু মাংস রান্না করি তার মধ্যে টক দই দিই যাতে মাংসটা খেতে একটু সফ্ট হয় এবং একটা সুন্দর গন্ধ আসে সুন্দর গন্ধ আসে এবং খেতেও অন্য রকম হয় এবং একটা সুস্বাদু খেতে হয় এবং মাংস থেকে একটা সুগন্ধি বের হয় যেটা সব্বাইকে শুধু আমার নয় যেটা সব্বাইকেই ভালো লাগে খেতে